আমার পছন্দ খাবার হলো ভাত ডাল রুটি বিরিয়ানি ফ্রায়েড রাইস ফুচকা মোমো এগ রোল চাউমিন শাক চিংড়ি মাছের মালাইকারি ডাব চিংড়ি পটল চিংড়ি তারপর হচ্ছে কই মাছের ঝোল তারপর ইলিশ মাছের পাতুড়ি দই ইলিশ পোলাও আরও অনেক কিছু